আমার কাছে ক্লিক করা ফটোগুলোর পুরোনো হার্ড কপি রয়েছে আমি পুরোনো ছবি এবং নতুন ছবি সম্পর্কে মনে করি যে পুরোনো দিনের যে ছবিগুলো ছিলো সেগুলোর থেকে কিন্তু এখন এই যুগে পুরানো ছবির তুলনায় নতুন ডিজিটাল যে ছবিগুলো সেইগুলো কিন্তু খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগে এবং কালারটাও খুব সুন্দর আসে আর পুরানো দিনের ছবিগুলো এতটা উজ্জ্বল বা এতটা সুন্দর দেখতে হতো না আমি মনে করি পুরোনো ফটোগুলোর বেশি আবেগপূর্ণ মূল্য আছে এ কেননা সেগুলো দেখতে অতটা উজ্জ্বল না হলেও এখনকার দিনে হয়তো দেখতে সেইগুলো বেশি সুন্দর হয়েছে কিন্তু তবুও পুরোনো দিনের পুরোনো দিনের যে কোনো জিনিসের কিন্তু মূল্য রয়েছে এ কেননা পুরানো দিনের যে জিনিসগুলো সেইগুলো এখনকার নতুনের তো নতুন যুগের তুলনায় কিন্তু সেগুলো খ নতুন যুগের এগুলো সুন্দর হলেও কিন্তু পুরানো দিনের যে সুন্দরতা সেটা কিন্তু ফুটে উঠে না